কৃষিকাজের উপর নির্ভর করে আমাদের কিন্তু জীবনযাত্রা চলে কৃষকরা চাষবাস করলে যে সব ফসল উৎপন্ন করে সেই সব ফসল কিন্তু শহরে শাক সবজি ফসল শহরে রপ্তানি বা আমদানি করলে আমাদের কিন্তু শহরের মানুষের জীবিকা নির্ভর করে কিন্তু গ্রামের কিছু কিছু কৃষকের পরিবার থেকে তাদের ছেলেমেয়েরা বলুন বা পরিবারের অনেকেই তারা কিন্তু কৃষিকাজকে জীবিকা হিসাবে বেছে না নিয়ে তারা কিন্তু ব্যবসা বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা কিন্তু অন্য চাকরি সরকারি চাকরি বা বেসরকারি চাকরিকেই বেছে নিয়েছেন কারণ তাঁরা মনে করেন যে কৃষিকাজে প্রচুর পরিমাণে কষ্ট তাই তাঁরা চাকরিকেই সরকারি কাজকে তাঁদের জীবিকা বলে তারা বেছে নিয়েছেন কিন্তু কৃষকেরা কৃষকাজ যদি না করে তাহলে কিন্তু প্রতিনিয়ত মানুষের জীবনযাপন চলা সম্ভব নয় হ্যাঁ এছাড়াও যেমন কৃষকেরা যেই কৃষকের ছেলে কৃষক কৃষিকাজ করে তার যে পরিবারের সকলেই বা ছেলেমেয়েরাও যে কৃষিকাজই করবে সেরকম চিন্তাভাবনাও কিন্তু ভুল যে মাস্টারের ছেলে মাস্টার হবে কৃষকের ছেলে কৃষক হবে এই চিন্তাভাবনাও কিন্তু মানুষের ভুল কারণ কৃষকের ছেলেও ডাক্তার হতে পারে আবার ডাক্তারের ছেলেও কৃষক হতে পারে এর ফলে কোন কাজকেই মানুষ ছোটো করে দেখা উচিত নয় যে কৃষিকাজকে জীবনের পেশা বা ডাক্তারকে জীবনের পেশা এটা ভেবে নিয়াটা মানুষের কিন্তু উচিত নয়